হ্যাঁ আমি এক একটি নির্দিষ্ট জায়গায় সার্ফিং করার জন্য বিশেষভাবে ভ্রমণ করেছি সেটি হল কাশ্মীর উপত্যকা কাশ্মীর ভারতের ভূস্বর্গ সেখানে অনেক মনোরম দৃশ্য দেখা যায় যার ফলে মানুষ খুবই আনন্দ উপভোগ করতে পারে এখানকার ডাল লেক পছো এখানকার ডাল লেক খুবই শ মনোরম এখানকার পরিবেশ খুবই মনোর খুবই মনোরম এখানকার মহিলারা খুব সুন্দর পোশাক পরে নৃত্য করে সেটি মানুষের মনে খুবই আনন্দ দেয় এইখানে আমি সার্ফিং করে খুবই আনন্দ পেয়েছি